হ্যাঁ আমি রান্না করার সময় সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে চলি প্রথমে বলি গ্যাসের রেগুলেটর অন করে গ্যাস চালু করে প্রথমে গ্যাস জালিয়ে নিয়ে তার ফলে ভাতের হাঁড়ি চাপিয়ে ভাত রান্না করি ভাত রান্না করার ফলে তরি তরকারি করতে থাকি করার ফলে ভাত রান্না নামাবার জন্য যে কাপড়টি রাখা হয় সেটি সামনে রাখি না তার কারণ সেটি থেকে গ্যাস গ্যাসের মাধ্যম থেকে কোনো রকম আগুন লেগে গেলে বিপদ ঘটতে পারে তার ফলে সেটিকে আমি একটু দূরে রাখি নানান রকম তরকারি করতে গেলে কড়াইতে তেল দিয়ে তরকারিটি দিয়ে সবজিটি দিয়ে ঢাকা প্রথমে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দি তার ফলে আস্তে আস্তে হওয়ার ফলে আমি আবার পাত্র ঢাকার পাত্রটি খুলে সেটিকে দেখে তারপর আবার নুন মশলা হলুদ সব কিছু দিয়ে ভালো করে তৈরি করি এর ফলে আমার যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই রকম ভাবেই আমি সতর্কতা অবলম্বন করে রান্না করি রান্না হয়ে যাওয়ার ফলে আমি গ্যাসের রেগুলেটর এবং গ্যাসের রেগুলেটর বন্ধ করে দিয়ে নব বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে আসি যাতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে